পশ্চিমবঙ্গের যা অবস্থা পশ্চিমবঙ্গের অ মানে পশ্চিমবঙ্গ সরকারের শোচনীয় অবস্থা পশ্চিমবঙ্গ সরকারের কারণে পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণ শোচনীয় যার ফলে পশ্চিমবঙ্গ সরকার ব্যবসা অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে এটা পশ্চিমবঙ্গের মানুষ ভাবতেও পারে না কারণ পশ্চিমবঙ্গ সরকারের সরকার যে পশ্চিমবঙ্গের মানুষের ভালো চায় এটাই পশ্চিমবঙ্গের মানুষ জানে না সত্যি কথা বলতে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ মানে এখানে তৃণমূল সরকারের বাস আর এখানে তৃণমূল সরকার খুব বাজেভাবে প্রভাব ফেলছে পশ্চিমবঙ্গে যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ কোনোভাবেই কোনোভাবেই তাদের দ্বারা উপকৃত হচ্ছে না বরং দিনের পর দিন পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যাচ্ছে চারিদিকে মানে ধর্ষণ খুন রাহাজানি এসব একেবারে প্রতিদিনের ঘটনা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কারণে এসব খুন ধর্ষণ এসব নিত্যদিনের ঘটনায় পরিণত হয়ে গেছে একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে গেছে আর সেই সরকার অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সাহায্য করবে ব্যবসার উন্নয়নে কীভাবে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার এখন ধ্বংস চায় পশ্চিমবঙ্গের এটাই পশ্চিমবঙ্গের মানুষ জানে